সৌমেন বলছি আমি বুঝতেই তো আমি বুঝতেই তো পারছেন আমি এখন নতুন নতুন চাষি এসছি জমি কিনেছি তো চাষবাস চাষাবাদ করব বুঝতে পারছেন এবার রাসায়নিক সার সম্বন্ধে সেরকম কিছু তো বুঝিনি এবারে আপনার কাছে কিছু পরামর্শ চাইছি যে কোন রাসায়নিক সারটা ব্যবহার করলে ভালো হবে বা নতুন কিছু যে আলু লাগাব যাতে সবারই চেয়ে যাতে আলু বেশী হয় ফসলটা যাতে বেশী হয় কি রাসায়নিক সারটা ব্যবহার করলে বেশী হয় এইটুকু বলে দেন এবং এই সারটা আমি নেব আপনাদের

আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে

সালফার নেব বলছেন তাই তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবু হ্যাঁ বাবু ঠিক আছে বাবু তাহলে আমি ওই আপনি যে সার বলছেন ওই সারই নেব অসুবিধার কিছু নেই আমি তাহলে চাষাবাদ হাল টাল হোক হওয়ার পরে আমি তাহলে আপনার কাছে যাব আপনি তাহলে দেবেন ঠিক আছে আপনার তো আপনার তো নম্বর তো রইলোই ঠিক আছে ঠিক আছে রাখছি দাদা হ্যাঁ দাদা বলছি বলে কিছু মনে করবেন না আবার আপনারা তো বাবু মানুষ আসল চাষাভুষা লোক বুঝতে পারছেন ঠিক আছে রাখছি রাখছি